আমি অনেক ছোটোতে পুরী ঘুরতে গেছিলাম তো সেখানে আমি রাস্তা হারাই এবং আমি পরিবারের কাছে পৌঁছাতে পারি না অনেকক্ষণ ঘোরাফেরার পর রাস্তায় একটি লোকের কাছে আমি সাহায্য চাই এবং তার ফোন থেকে আমি আমার ঘরের লোককে ফোন করি শেষে আমার ঘরের লোক আমাকে খুঁজে আমিকে পায় এবং আমি আমার ঘরের লোককে পাই

সবসময় কোনো যাওয়ার সময় নিজের সতর্কতা নিজে রাখি সবসময়ের জন্যই নিজের সতর্কতা নিজেকে রাখা উচিত